হ্যাঁ আমি এমন কয়েকজন রাজনৈতিক নেতার কথা বলতে পারি যাদের সম্পর্কে আমি অবগত আছি যেমন ভারতী দেবী এবং গুড্ডু সিং